আমি রান্নাবান্না কমপ্লিট করে হাতের কাজ কিছু করি যেগুলো হচ্ছে ফেলে দেওয়া জরি বা ফেলে দেওয়া শেষ হয়ে যাওয়া কলম সেগুলো দিয়ে আমি কিছু বানাই এবং বাড়িতে ওগুলো গুছিয়ে রাখি আমি ঘর গোছাতে খুবই ভালোবাসি এবং তার পাশাপাশি আমি সেলাইয়ের কাজটা করি যেগুলো ও হচ্ছে তোমার মা বোনেদের জিনিস আমাকে দিয়ে যায় ব্লাউজ বলো কুর্তি বলো আমি সেগুলো সেলাই করি তো ওগুলো আমি যখন সেলাই করে ওদের হাতে তুলে দি তখন ওনারা আমাকে কিছু টাকা দেয় আমি সেখান থেকে একটা উপার্জন করি এবং আমার হাতের কাজ দেখে তারা কিন্তু আমাকে বলে তোমার হাতের কাজ খুব সুন্দর এইভাবে আমাকে উৎসাহিত করে এবং আমি যে সেলাইটা করি সেটারও আমাকে বলে যে বাহ তুমি খুবই ভালো সেলাই করেছো আমার ঠিক ঠাক সেলাইটা হয়েছে এখন ওরা এইভাবে আমাকে উৎসাহিত করে এগুলোই হচ্ছে আমার ইচ্ছা আকাঙ্ক্ষা